হ্যালো বলছি যে আমার বাপ মা বয়স্ক হয়ে গেছে হাতের লিং মিলছে না তা কী কী করলে ঝ্যা লিক মিলবে হ্যাঁ দিল আচ্ছা হুম হুম হুম আছ

হুম হুম হুম হ্যাঁ হুম

হ্যাঁ হুম হুম আর আধার কার্ড আধার কার্ড ট্রান্সফার ও ঠিক আছে আর আধার কার্ড আধার কার্ড করতে গেলে কী কী লাগবে হুম হ্যাঁ হ্যাঁ